কে বলছেন হুম হুম বলুন হ্যাঁ নিশ্চয়ই কেন পাবেন না আচ্ছা হ্যাঁ আপনি ওপো দশ হাজার টাকার মধ্যে ওপো নিতে পারেন ওপো এ সেভেন ওপো এ ফাইভ নোকিয়া হ্যাঁ দশ হাজার টাকার মধ্যে আপনার চলে আসবে আমাদের দোকান তো খোলা থাকে ধরে নিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তার মধ্যে

হ্যাঁ খোলা থাকবে হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি আসুন না আপনার যখন টাইম হবে আপনি আসুন তবে আপনি হ্যালো বলছিলাম নোকিয়া থেকে তো আরও ভালো ভালো সেট আছে মোটোর সেট নিতে পারেন এখন

হুম ওটা তো হবে আপনি আসুন না দোকানে আসুন দেখুন পছন্দ করুন তারপরে তো নেবেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনি যখন টাকার ব্যাপারটা ছাড়ুন না টাকা ঠিক তো পেয়ে যাব ওইটা ওইটা দিয়ে নয় আপনি আসুন না আগে আসে পছন্দ করুন অনেকে আসে এখানে আমার দোকানে অনেকেই আসে অনেকেই নিয়ে যায় না না না না সেরকম সেরকম আমাদের কিছু বন্ধ নেই সবদিনই খোলা থাকে পূজা পার্বনে একটু বন্ধ থাকে আর কি ওটা তো বাঙালির পুজো হুম ঠিক আছে ঠিক আছে রাখুন